বলছি যে এটা কি কফি শপ থেকে ফো কথা বলছেন বলছি যে আপনার এই শু মানে আমি শুনলাম যে আপনার এই কফি শপটা নতুন হয়েছে তো এটি কোন জায়গাটায় হয়েছে একটু বলতে পারবেন ও আচ্ছা ঠিক আছে ও তো আপনার এখান থেকে কফি মানে অ্যামাউন্ট কতো কফির আচ্ছা তো হ্যাঁ আমি তো যাব ভাবছি যে অনেকেই যাচ্ছে নতুন হয়েছে বলে তো তো আমি ফু আমার পুরো ফ্যামিলিকে নিয়ে যাব তাই তো আপনার নাম্বারটা আমি পেলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে যে ও বলল যে যা ভালো হয়েছে তাই আপনাকে জিজ্ঞাসা করার জন্য ফোন করলাম হ্যাঁ ঠিক আছে